হ্যালো বিদ্যুৎ দপ্তর থেকে বলছেন তো আচ্ছা বলছি যে আপনাদের কারেন্টটা যে চলে গিয়েছে এ যে কারণ কী জন্য হঠাৎ করে চলে গিয়েছে আমি রান্না করছিলাম সেটা রান্নাটা অর্ধেক হয়ে গিয়েছে বা মানে যে কোনো কাজ আছে সেগুলো যে করব সেগুলোও অর্ধেক হয়ে গিয়েছে হঠাৎ করে কোনো সময় নেই কিচ্ছু নেই সবসময়ই দেখছি লাইন চলে যাচ্ছে মানুষের এগুলো তো কী বলব বিভ্রান্ত হয়ে যাচ্ছে না কাজের জন্য কোনো মানুষ যে কিছু করবে স ইয়ে নেই এখন কোনো কারণই নেই এই সময় খারাপ লাইন যাওয়ার জন্য কোনোদিন যায়ও না বিদ্যুৎ তবুও দেখছি এই সময় বিদ্যুৎ চলে গেল কখন আসবে তাও আধা ঘন্টা লাগবে দেখুন তাড়াতাড়ি হলে ভালো হয় একটু দেখুন সেটা কী করবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি